আপনি কি শিশুদের বাংলা ভাষা শেখানো গুরুত্বপূর্ণ মনে করেন হ্যাঁ আমি শিশুদের বাংলা ভাষা শেখাতো শেখানো গুরুত্বপূণ্ণো মনে করি কারণ যাতে ছোটোবেলা থেকে শিশুদেরই গুরুত্বপূর্ণ মনে করি কারণ শিশুরা ছোটোবেলায় যেটি শিখবে বড়ো বেলায়ও সেটি

তাই ছোটোদের শিশুদেরকে আমরা ছোটোবেলায় বাংলা ভাষা শিখাই যাতে বড়ো হয়ে সে বাংলা ভাষাটা শিকতে পারে কিন্তু বড়োবেলায় সবাই অন্যান্য ভাষা শিকে যেতে পারে কিন্তু বাংলা ভাষাটা টপ করে পারে না কারণ বাংলা ভাষাটা খুবই কঠিন তাই শিশুদেরকে ছোটোবেলা থেকেই বাংলা ভাষা শেখানো উচিত এবং বাংলা ভাষা নিজেদের মাতৃভাষা মাতৃভাষাটাকে নিজেদের বড়ো বলে মনে করি এবং অন্যান্য ভাষার তুলনায় বাংলা ভাষাটা খুবই বড়ো তাই আমি নিজেদের বাঙলি ভাঁ নিজেদের মাতৃভাষা বাংলা সেটা নিয়ে আমি খুবই গর্বিত এবং শিশুদেরকেও আমি সেটা শিখাই যেটা আমি জানি নিজেদের বাংলা ভাষা মাতৃভাষা সেটাই নিয়ে গর্বিত থাকা উচিত অন্যান্য ভাষার থেকে এটিই খুব কঠিন তাই অন্যান্য ভাষাও যেমন বড়োবেলায় শেখা যায় কিন্তু বাংলা ভাষা বড়োবেলায় চট করে শেখ যায় না তাই শিশুদেরকে ছোটোবেলা থেকে বাংলা ভাষাটা টপ ছোটোবেলায় শিখে যায় তাই সেটাই শেখায় যাতে বড়ো হয়ে সেটাই সে ভালোভাবে মুখরোচক হয় ভালোভাবে শিখতে পারে